শখ হিসাবে আমি বাগানকে বেছে নিয়েছি তার কারণ হল আমার বাগান করাটা ছোটো থেকেই একটা শখ ছিল সেইজন্যই আমি শখ হিসাবে বাগানকেই বেছে নিয়েছি আর বাগানে গাছ লাগালে ফুল ফল দেখতে যেমন ভালো লাগে সেরকম বাগান করলে গাছের থেকে আমি প্রচুর অক্সিজেন পাই এটাই আমার প্রেরণা